হ্যাঁ হ্যাঁ কাপড়ের দোকান থেকে বলছি বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কেন দেবো না এই দেখুন ব্যবসা করতে এসেছি দেবো না অবশ্যই দেবো পাইকারি লুজ সবরকম পাওয়া যাবে

ঠিক আছে আসুন না আপনি দশ হ্যাঁ কেন দেওয়া যাবে না উফ দশ পিস কেন আপনি পঞ্চাশ পিস নেন আমাদের অসুবিধা নেই কিন্তু একটা কথা বলি শুনুন যদি পঞ্চাশ হাজার টাকা হয় আমার কিন্তু থার্টি পার্সেন্ট মান মানে তিরিশ হাজার টাকা দিতে হবে কুড়ি হাজার টাকা বাকি থাকবে কুড়ি হাজার টাকা আপনি দরকার হলে পূজার পরে দেবেন ব্যবসাটা চালিয়ে নিয়ে আসুন আসুন চিন্তা ওই নিয়ে চিন্তা করতে হবে না আসুন আপনি আসুন আপনি আসুন এগ্রিমেন্ট করুন তবে দেবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দেখবো হ্যাঁ ঠিক আছে লেনদেনটা করুন করার পর তারপর বুঝতে পারবেন হ্যাঁ লিখে নিয়েছি হ্যাঁ কী কী বলুন কী কী বলুন আচ্ছা হ্যাঁ হ্যাঁ দশ পিস নাইটি আচ্ছা ঠিক আছে